হ্যাঁ কে হ্যাঁ আমি লাক্স বাজার থেকে বলছি বলুন হ্যাঁ শীতের সব কিছু পেয়ে যাবেন আপনার কী লাগবে হ্যাঁ বাচ্চা ছেলেদের জ্যাকেট পেয়ে যাবেন সোয়েটার পেয়ে যাবেন হুডি পেয়ে যাবেন আর বড়োদের বড়ো মেয়েদের কী মানে কুর্তির মধ্যে চাইছেন না শালের মধ্যে চাইছে হ্যাঁ হ্যাঁ উলের কুর্তি পেয়ে যাবেন দামের ডিসকাউন্ট তো নেই আপনি টোটাল অ্যামাউন্টের ওপর আমাদের গিফটের ব্যবস্থা আছে আপনি আসুন কী নিচ্ছেন তার ওপর কী গিফট পাওয়া যায় আমি সেটা দেখে নোবো হ্যাঁ হ্যাঁ এখানে সব রকমেই পাবেন বাচ্চা মেয়ে বাচ্চা ছেলে বড়ো ছেলেদের মেয়েদের সবাইয়েরই পাবেন বাইরের ধরণের পোশাক বলতে বাইরের জ্যাকেট পাবেন কুর্তির মধ্যে পাবেন স্টোলের কুর্তি পাবেন তারপর জ্যাকেট পাবেন হুডি জ্যাকেট পাবেন আমাদের নেপাল থেকেও আসে ভুটান থেকেও আসে কাশ্মীর থেকে আসে এই সব কালেকশানগুনোও পেয়ে যাবেন ওইগুনো একটু দাম পড়বে ওইগুলো একটু দাম পড়বে তো আপনি পেয়ে যাবেন দোকান তো রাত দশটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা আপনি দোকানে আসুন তারপর কী নিচ্ছেন না নিচ্ছেন তার ওপর দেখে আমি দেখছি কী ডিসকাউন্ট করা যায় আপনি কখন মানে আজকেই আসবেন কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ লেডিস কুর্তি পেয়ে যাবেন উলেন কুর্তি পাবে সোয়েটার পাবে জ্যাকেটও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন আর দোকানটা চিনতে অসুবিধা হলে আপনি ফোন করে নেবেন অসুবিধা ঠিক আছে